আমার প্রিয় সঙ্গীতশিল্পী বা সঙ্গীত রচয়িতা হিসাবে যদি কেউ থাকেন তিনি হলেন অরিজিৎ সিং আমার প্রিয় গায়ক অরিজিৎ সিং তার কারণ তিনি একেলের এবং সেকেলের উভয় গানই অত্যন্ত পারদর্শিভাবে গাইতে পারে এবং শুধু গায়ক হিসাবেই নয় তিনি গিটার পিয়ানো তবলা হারমোনিয়াম ড্রামস ইত্যাদি বাদ্যযন্ত্র অত্যন্ত পারদর্শিকতার সঙ্গে বাজাতে পারেন অরিজিৎ সিং একজন বাঙালি এবং বাঙালি হওয়ায় মনের মিলটাও অত্যন্ত বেশি শুধু তাই নয় অরিজিৎ সিং বিভিন্ন ধরনের গান খুব সুন্দরভাবে গাইতে পারেন অরিজিৎ সিংয়ের গাওয়া গানগুলির মধ্যে আমরা দুঃখের গান খুশ মেজাজের গান রক পপ সমস্তই শুনেছি এবং এত বিভিন্ন ধরনের গান গাওয়ার জন্যই তিনি আজ ভারতীয় সমস্ত মানুষের কাছে একজন প্রিয় গায়ক হিসাবে ধরা দিয়েছেন শুধু যে তিনি গান গান তাই নয় বড়ো সঙ্গীত রচনাতেও তার কোনো তুলনা হয় না